আমি ঔষধের অন্যান্য উৎসগুলি সম্পর্কে অতটা ওয়াকিবহাল নই তবে সবগুলি আমার জানার বাইরে তবে আমি আয়ুর্বেদ আর হোমিওপ্যাথি এটার সম্পর্কে কিছুটা জানি যেমন আমার মনে হয় কোনও ছোট খাটো প্রয়োজনে হাসপাতালে না যেয়ে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথির চিকিৎসার সাহায্য নেওয়া খুবই ভালো এতে শরীরও ভালো থাকে আর যদি ছোটবেলা থেকে বাচ্চাকে হোমিওপ্যাথির চিকিৎসার নেওয়া হয় বা ব্যবস্থা করা হয় তা হলে তারও খুব উপকার হয় তাতে অ্যালোপাথি ওষুধ খাওয়াতেও ঝামেলা আর বাচ্চারা খেতেও চায় না আর এতে ও তার সাইড এফেক্টও থাকে সেই কারণে আমার মনে হয় হোমিওপ্যাথিটা যদি খুব ছোট থেকে অভ্যাস করানো যায় তাহলে সেই ওষুধ কাজ করে আর ঠিক তেমনভাবেই আয়ুর্বেদিকটাও আয়ুর্বেদটাও একটা ভেষজ গাছ গাছড়া দিয়ে তৈরি সেটাতেও নানা ধরনের ভেষজ ওষুধ দিয়ে তৈরি হয় এই গাছ গাছড়া থেকে যে রস সেই রস থেকে এই ওষুধ তৈরি হয় ফলে মানুষের সাধারণ মানুষের কোনও অসুবিধা হয় না বা নানারকম সাইড এফেক্টও থাকে না এর কারণে হোমিওপাথি ও আয়ুর্বেদিক ওষুধটা আমার মনে হয় অ্যালোপাথি ওষুধের থেকে ভালো আর প্রত্যেক মানুষেরই উচিত ছোট খাটো প্রয়োজনে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ভরসা নিয়ে তার বিশ্বাসটা নিয়ে দেখা উচিত যদি ঠিকঠাক মতো কাজ হয় তাহলে সবসময়েরই হোমিওপ্যাথিতে বা আয়ুর্বেদিকতে সাহায্য নেওয়া যাবে আর যখন দেখা যাবে যে অসুবিধা হচ্ছে মানা যাচ্ছে না পারা যাচ্ছে না তখন না হয় হাসপাতালে নিয়ে যাওয়া হোক তাহলে রুগী তাড়াতাড়ি ভালো হবে এবং রোগের শারীরিক দুর্বলতাও কম হবে